স্থানীয় শিল্পীরা আমাদের এলাকায় রাজ্যের শিল্প সংস্কৃতিকে সামগ্রিকভাবে সংরক্ষণ করার চেষ্টা করেন এবং তারা ভালোভাবেই এগিয়ে নিয়ে যান কেন শিল্পীরাও চান তাদের শিল্প দক্ষতা যাতে বৃদ্ধি পায় এবং শিল্প দক্ষতা বৃদ্ধির ফলে তারা খুব আনন্দ পায় এর ফলে শিল্পীরা তাদের বাড়ির পাশে বাচ্ছাদের নিয়ে মাঝে মাঝেই সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং সামগ্রিকভাবে আমি মনে করি যে শিল্পীরা তাদের সংস্কৃতিকে খুবই ভালোবেসে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখায় এবং তারা মনে করে যে এই ছোটো ছোটো শিল্পীগুলিকে অন্য জায়গায় নিয়ে যেয়ে অনুষ্ঠান করায় এবং তারা আনন্দের সঙ্গে বাড়ি ফিরে তাতে তাদের বাড়ির লোকেরাও খুব আনন্দ পায় এইভাবে তারা নানা জায়গায় অনুষ্ঠান করতে যায় এবং সবাই খুবই খুশি হয় এইভাবেই শিল্পীরা তাদের রাজ্যের স্থান ও রাজ্যের শিল্প সংস্কৃতিকে বাড়িয়ে নিয়ে চলেছে